হ্যালো হ্যাঁ বলছি যে শোন না আমি এমনি এসেছিলাম আসানসোল তা একটা দোকানে দেখছিলাম আমাদের বাড়িতে তো টিভিটা খারাপ হয়ে গেছে তো টিভি নেবো ভাবছি তো কোন কোম্পানি নিলে একটু ভালো হয় বল না এইখানে অনেক ধরণের কোম্পানি রয়েছে তো হ্যাঁ আচ্ছা ভিডিওকন ভিডিওকনেরটা আচ্ছা তো আর আর কি কি মানে হলে ভালো হতো একটু বল না আচ্ছা আর ইঞ্চিটা কতটা তোর তোরটা কতটা আছে আচ্ছা ঠিক আছে আর কালার বা পিক্সেলটা কিরকম নেবো বলতো এখানে তোর অনেক অনেক ধরণের কালার আছে স্ক্রিনটা আচ্ছা ঠিক আছে আর আর কি মানে আমি এখানে দেখছিলাম অনেক রকমের কালার আছে স্ক্রিনটা অনেক ধরণের আছে তো ওইজন্য বলছিলাম আচ্ছা শোন না তো তোরটা কত ইঞ্চের আছে যেন বললি ও আচ্ছা তাহলে একটু ছোটো সাইজ নিচ্ছি কি বলিস স্যামসং আচ্ছা টিভির হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর তোরটা স্যামসংয়ের আছে না তাহলে আমি ভিডিওকন বা ওইগুলো দেখছি কিছু ওই কাম্পানিগুলো ভালো হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি দেখে নিচ্ছি ঠিক আছে হুম